আমাদের এলাকায় সম্পদের ঘাটতি মানুষজনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে আগে আমরা করোনাকালে দেখতে পেতাম সবাই মাস্ক পরে এবং স্যানিটাইজ করে বেরোত কিন্তু এখন তারা কেউ স্যানিটাইজ করে বা মাস্ক পরে বেরোয় না ফলে তাদের স্বাস্থ্য সচেতনতার অভাব দেখা দিয়েছে এবং আমরা বর্ষাকালে দেখতে পাই আমাদের এলাকাতে জল জমে মশা মাকড়ের উপদ্রব বেড়ে যায় ফলে ডেঙ্গু এবং ম্যালেরিয়াও দেখা যায় কিন্তু সরকার প্রশাসনের কোনও হেলদোল সেদিকে নেই আগে সরকার বা প্রশাসন থেকে কীটনাশক স্প্রে করে মশা মাকড় মশা মাছি বা পোকা মাকড়ের উপদ্রব থেকে আমাদেরকে রক্ষা করা হতো কিন্তু এখন সেটিরও ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত হয়েছি তারপর আমাদের এখান থেকে হাসপাতাল দূরে থাকায় অ্যাম্বুলেন্সের পরিষেবাও সবসময় পাওয়া যায় না আগে আমাদের এখানে টিকাদান করতে লোকজন আসতো হসপিটাল থেকে কিন্তু বর্তমানে তাও দেখতে পাওয়া যায় না ফলে বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য দূরে হসপিটালে নিয়ে যেতে হয়